রোগ প্রতিরোধের এবং সুস্থ থাকার জন্য আমরা যেগুলো করে থাকি আমরা নিমপাতার রস খাই ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এবং মধু তুলসী পাতা খাই সর্দি কাশির উপকার করতে সবুজ শাক সবজি খাই আমরা আর ফল খাই শরীর সুস্থ রাখার জন্য বেশি করে জল খাই আমাদের রোগ প্রতিরোধের সুস্থ থাকার জন্য